হ্যাঁ হ্যালো আচ্ছা হ্যাঁ হুম হুম হুম হুম আচ্ছা ঠিক আছে ও কবে ফাটলো স্কুলের পাইপ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে অসুবিধার কী আছে চলে আসবো তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ আমি সেইটাই সেইটাই বলতে চাইছিলাম যে তোমার হচ্ছে যেখানে যেখানে ফেটেছে পাইপগুলো ওইটা একটা ছবি তুলে পাঠালে তো ভালো হতো তাহলে আমি জানতে পারতাম কোন কোন জায়গায় মানে কীরমভাবে কী কাজটা হবে হ্যাঁ আর হচ্ছে তোমার ইয়ে কী কী পাইপ লাগাবো মানে বড়ো মানে দামি না মিডিয়াম না মাঝারি আচ্ছা বি ইয়েগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই ওইগুলো সবগুলো ওগুলোই লাগানো আছে তো আচ্ছা ঠিক আছে না এখুনি এখুনি পাইপটার ইয়ে গন্ডগোল হয়ে গেলে সমস্যা হয়ে যাবে সেখানে আবার হুম হুম হুম হুম সেটাই বলছি আর কি আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আমি তুমি হ্যাঁ বলো এখন দেখো আমি তো জিনিসটা দেখিনি আগে ছবিটা দেকতে হবে বুঝতে পেরেছো দেখি কীরকম কী আছে সেরকম লেবার লাগবে না কি লেবার গেলে একটা লেবারের চার্জ আছে বুঝতে পারছো তো তো সব মিলিয়ে আমি একটা দেখে করে দেব তো আমাকে প্রথমে দেখতে হবে জিনিসটা কী রকমভাবে ফেটেছে না ফেটেছে কটা কী লাগবে কোথায় কী দিতে হবে না করতে হবে ব্যাপারটা বুঝতে পারছো ওইতো কালকে ধরো না দুপুরের দিকে যাব এখন তো একটু কাজে চাপে আছি হচ্ছে এই কাজটা সেরে কালকে একটা কাজ আছে সকালবেলা করে দুপুরের দিকে যাই ঠিক আছে আচ্ছা আচ্ছা হুম